আমার রাজ্যের বাংলা ভাষা সাংস্কৃতিক পরিচয়ের যে ভূমিকা পালন করে সেগুলি হল প্রথমত আমাদের রাজ্যের প্রধান ভাষা হল বাংলা তাই আমাদের পারিপার্শ্বিক নানান আচার অনুষ্ঠানে আমরা সর্বাগ্রে বাংলা ভাষাকেই গ্রহণ করে থাকি দ্বিতীয়ত নানান শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে নানান বিখ্যাত মহাপুরুষদের জন্ম জয়ন্তীতে তাঁদের জীবন যুদ্ধের কথা আমরা বাংলা ভাষাতেই পালন করে থাকি এর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে এই আমাদের বাংলা ভাষা বাংলাকেই অধিগ্রহণ যোগ্য তৃতীয়ত বাংলা টেলিভিশনে নানান ধারাবাহিক চলচ্চিত্র সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি বাংলা ভাষায় মাধ্যমে আয়োজিত হয়ে থাকে এছাড়াও বাংলা ভাষা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে ভূমিকা পালন করে থাকে ইত্যাদি